পুকুরে বড় মাছ ধরেছি আমাদের পুকুরের থেকে অনেক বড় মাছ আমি ধরেছি তাতে পুকুরে অনেকগুলো মাছ পাওয়া যায় যেমন রুই কাতলা মৃগেল পুঁটি জেল মাগুর এই সব বিভিন্ন মাছ পাওয়া যায় কিন্তু একদিন আমি পুকুর থেকে একটা বড় কাতলা মাছ ধরেছিলাম কাতলা মাছটার ওজন ছিল প্রায় দশ থেকে বারো কিলো সবাই পাড়ার সবাই এসে দেখছে বলছে এ মাছ কোথায় পেলি কী করে হল মাছটা কেটে সবাই ভাগ করে নেওয়া যাক কিন্তু সবার অনুরোধে আমি মাছটা কাটলাম কাটার পর সবাই ভাগ করে নিল আমিও ওই নিলাম কিন্তু একদিন আর কদিন পর আমি গিয়েছিলাম খালে খালের মধ্যে মাছ ধরতে গিয়ে দেখলাম অনেকগুলো মাছ ছিল শোল কই লাটা মাগুর এই সব মাছ ছিল কিন্তু তার মধ্যে একটা মাছ বড় ছিল শোল মাছ শোল মাছটা প্রায় দেড় কিলো হবে এই মাছটা আমি বাড়ি আনলাম এনে সবাই দেখাদেখি করছে এই মাছটা কোথায় পেলি কী করে ধরলি আমি বললাম খালে পেয়েছিলাম খালে পাওয়া দেখে দেখলাম আনলাম বাড়িতে এনে সবাই দেখল দেখার পর বলল মাছটা কেটে ফেল পরে কেটে ফেললাম কেটে বাড়ির সব শরিক যারা ছিল সবাইকে দিলাম তারপর একদিন গিয়েছিলাম আমি নদীতে নদীতে গিয়ে দেখি মাছ ধরতে গিয়ে দেখি প্রচুর মাছ পড়েছে জালে পারশে ভেটকি চিংড়ি চিংড়ি মাছ আরও বিভিন্ন রকম মাছ পড়েছিল তার মধ্যে এক ভেটকি মাছটা খুব বড় ছিল প্রায় দশ পনের কিলো মাছ মেরে ডাঙার উপরে তুললাম উপরে তোলার পর সবাই দেখতে আসছে এত বড় মাছ এর আগে কোথাও দেখেনি পনের কিলো ভেটকি মাছ সবাই দেখছে দেখার পর বলল মাছটা কেটে সবাই ভাগ করে নিয়ে নাও বললাম তাই হোক সবাই নিয়ে গেলাম ভাগ করলাম ভাগ করার পর একদিন গিয়েছিলাম সাগরে সাগরে দেখি সমুদ্র সাগর সমুদ্রের বহু মাছ ইলিশ মাছ প্রচুর ইলিশ মাছ পাওয়া গিয়েছিল তারপর ইলিশ মাছ ধরলে বড় এক দু কিলো ওজনের একটা ইলিশ মাছ ধরা পড়ল মাছ ইলিশ মাছ পাবদা ভেটকি মাছ আরও অনেক মাছ আমরা পেয়েছিলাম মাছ ধরা আমাদের নেশা পেশা ছিল মাছ মেরে আমাদেরকে আয় উপার্জন করতে হয়

বাঙালিদের

মাছ মেরলে আমাদের আয় উপার্জন করে সংসার চালাতে হয়